পরিদর্শন করার জন্য পর্যটকদের সেরা জায়গা যেমন দক্ষিণেশ্বর মায়াপুর ইস্কন এবং কালী মন্দির তারাপীঠ এই এই জায়গাগুলো পরিদর্শন করার জায়গা এবং খুব সুন্দর পরিবেশ